হ্যালো হ্যাঁ আপনি বলুন আমি কমিটি মেম্বার হ্যাঁ হ্যাঁ বলুন কী কী লাগবে হ্যালো আচ্ছা কম্বল আর জলের ব্যবস্থা করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা কর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা মহিলা টয়লেটের ব্যবস্থা করছি এছাড়া কি আর কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে